আজকাল পশু সব ঘরে ঘরেই মানুষ পুষে থাকে যেরকম গরু গরু মানুষ মানুষকে দুধ দেয় দুধের জন্য মানুষ গরু পোষে সেই গরুকে খাওয়ানোর জন্য যেমন ভুট্টা সয়াবিন খড় ঘাস সবরকমই দেওয়া হয় যারা অন্য অন্য রকমের পশু পুষে তাদের জন্যও নানারকমের খাবার দেওয়া হয় যেমন